বাংলা ভাষা বাঙ্গালা নামেও পরিচিত একটি ইন্দো আর্য ভাষা যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা মাতৃভাষীর সংখ্যায় বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের পঞ্চম ও মোট ব্যবহারকারীর সংখ্যা অনুসারে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা এবং এটি ওখানকার সরকারি ভাষা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিভিন্ন জায়গায় বাংলা ভাষার কথ্য ভাষা হিসাবে প্রচলিত এছাড়াও ভারতের ঝাড়খন্ড বিহার মেঘালয় মিজোরাম উড়িষ্যার মতো রাজ্যগুলোতে উল্লেখযোগ্য পরিমাণে বাংলাভাষী জনগণ রয়েছে ভারতে হিন্দির পরেই বাংলা ভাষা সর্বাধিক প্রচলিত ভাষা এই বাংলা ভাষা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে এবং বাংলা ভাষায় অন্যান্য ভাষারও সংমিশ্রণ ঘটেছে যেমন বিভিন্ন জাতি এখানে আসার ফলে এবং বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানে আসার ফলে বাংলা ভাষার মধ্যে যে ভাষাভিত্তিক পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি বাংলা ভাষায় যেমন তৎসম ভাষা বা সংস্কৃত ভাষা আর উদ্ভব ঘটেছে তদ্ভব ভাষা সম্প্রসার হয়েছে বিদেশী এবং অনেকগুলো ভাষাও বাংলা ভাষার মধ্যে সংমিশ্রণ ঘটেছে এইভাবে আমরা দেখতে পাই যে সময়ের সাথে সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আমাদের এখানে আসার ফলে এই বাংলা ভাষা বিভিন্নভাবে তার শব্দভান্ডার সমৃদ্ধ করেছে এবং বিভিন্নভাবে তার ভাষা ও সংস্কৃতির প্রভাবে বাংলা ভাষারও অনেক পরিবর্তন ঘটেছে